সাম্প্রতিক সময়ে নিজের চোখে দেখা একটি ঘটনার ছবি সেটা খাতায় ফুটিয়ে তোলা যেটা সেই বর্তমান ছবির প্রতিচ্ছবি বলা যেতে পারে সেই এরকম একটি ছবি আঁকা হয়েছিল যেটা কোনো এক শিল্পী এঁকেছিলেন আমার তার নামটা মনে নেই যেখানে শিক্ষার আলো আর অন্ধকারের দিকটা বোঝানো হয়েছে শিক্ষার মাদ এখনও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে এখনও শিক্ষার আলো পৌঁছায়নি